আমি যোগাটা মানে বাড়ির ছাদের ওপরেই করি কেন না বাড়ির ছাদেই আমার করতে ভালো লাগে কারণ বাড়ির ছাদের আবহাওয়াটা ভালো থাকে ছাদ ছাড়া আমি বাইরে কখনও যে করি না কেন বাইরে থেকে আমি যেখানে যাই সেখানে এক জায়গায় প্র্যাকটিস করে আসি কিন্তু বাড়ির ছাদের মধ্যেই দুবেলা করি সকাল বিকাল করি আর ছাদের মধ্যে করলে ঠিক আমার টাইম হলে ঠিক ছাদের মধ্যে আমার একটা নির্দিষ্ট টাইম ছাদটা যেন আমাকে টানে তখন গিয়ে আমার মেয়েটা যে আছে মেয়েটাকে শেখাই আমি আমার দেখাদেখি অনেকেই ছাদের মধ্যে চলে আসে আমার দেখাদেখি ছাদে প্র্যাকটিস করে তারপর এইভাবেই আমি করতে থাকি সকাল বিকাল দুবেলাই বাইরে তো করার মতো পরিবেশটা আমি ঠিক দেখতে পাই না যার জন্য বাইরে আমার করার কোনো রকম ইচ্ছা নেই বাড়ির ছাদেতেই আমি করি আর ছাদেতেই আমার ভালো লাগে আর এই যোগা করে আমি খুব সুস্থ থাকি যার জন্য আমি এই ইয়োগাটাকে একটা হাতিয়ার হিসাবে বেছে নিয়েছি